হ্যালো আমি এটা কি সুন্দরবন জায়গার প্রভাকরবাবু বলছেন

বুঝতে পারছি আমি সুন্দরবন যাবো তাহলে আপনি কি আমাকে নিয়ে যাবেন

সে কিছু দিনের মধ্যেই বলতে এই দু এক দিনের ভিতরেই আমরা আমার পাঁচজন সে নয় টাকা যাই লাগুক আমার যতো টাকাই লাগুক আমরা কিন্তু গেলে পাঁচজনই যাবো অসুবিধা আমাদের সেরম রাস্তাটা ঠিক ঠিকভাবে পৌঁছোতে পারবো তো যদি ধরুন কোনো সমস্যা থেকে থাকে সেই রাস্তায় তো যাওয়া যাবে না

সেটা ওই জন্যই যদি আপনি যদি ভরসা করে ঠিক ঠিক মতো নিয়ে যেতে পারেন তাহলে আমার কোনো অসুবিধা নেই আচ্ছা তাহলে যদি খাওয়া দাওয়াটা কি কি আছে কি কি দেওয়া হয় আপনাদের ওখানে খাবারটা আচ্ছা ঠিক আছে মানে যে যেটা অর্ডার দিতে হবে তার জন্য কি আলাদা করে কোনো চার্জ কাটবে না যার মধ্যে ওই যে টাকা নেবেন আপনি তার মধ্যেই কি আলাদা আলাদা খাবার দেওয়া হবে না তার জন্য আলাদা আলাদা পয়সা নেওয়া হবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার সাথে যোগাযোগ করবো পরে

আর শুনুন না বলছি যে বাচ্চা আমার সঙ্গে একটা বাচ্চা যাবে পাঁচজনের মধ্যে যে বাচ্চা একজন থাকবে তারও কি মানে ফুল ভাড়া দিতে হবে না হাফ থাকবে আচ্ছা ঠিক আছে ওইটাই জেনে নিচ্ছি আর কি বাচ্চা তো যেহেতু যাবে কিন্তু সিট আমার পুরোই লাগবে ঠিক আছে ঠিক আছে